পশ্চিমবঙ্গের পরিবহনের ঐতিহ্যবাহী পদ্ধতিগুলো হল আর ঘোড়ার গাড়ি গোরুর গাড়ি অটো রিক্সা ঠেলা গাড়ি বাস ট্রেন এইগুলো আমি ছোটোবেলা আমার কেটেছে গ্রামে তো সেখানে আমরা গোরুর গাড়ি ঘোড়ার গাড়ি এইসব দেখে বড়ো হয়েছি কিন্তু আমার স শহরে আসার পরে আমি এইগুলো আর দেখতেও পাই না এখন এখানে বাস ট্রেন ট্যাক্সি মানে এইসব চলে তো আমার এখানে আসার পরে মনে হয় যে আমার ছোটোবেলার ওইগুলোই ভালো ছিল এইগুলো এ এখন আর দেখতে পাওয়া যায় না এখন প্রজন্মের ছেলেমেয়েরাও এখন আর এইগুলো আর দেখতে পায় না তো এই এখন এই ব্যা বাস রিক্সা ট্যাক্সি বিভিন্ন ধরন যানবাহনের জন্য এখন আমাদের পরিবেশটাও দূষণ হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে যেগুলো ছিল সেগুলো থেকে এগুলোও অনেকটাই ভালো আর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে কিন্তু আমার মনে হয় যে আগে যেগুলো ছিল সেগুলো হলে পরে মানে এখনকার প্রজন্মের ছেলেরা যে আমাদের ঐতিহ্যবাহী জিনিস যে পরিমাণ ব্যবস্থাগুলো ছিল সেগুলো ওরা দেখতে পেত আমাদেরও ভালো লাগতো এখনও গ্রামগঞ্জে গেলে পরে একটু টুকটাক দেখা যায়